কারুশিল্পের জন্য নকশি শিখা তৈরি করতে কঞ্চি সুতলি ঝিনুক কড়ি শঙ্খ কাপড় পোড়া মাটির বল ইত্যাদি এছাড়াও বই পত্র কাঁথা বালিশ বাসন পত্র এসব সর্বত্র বিভিন্ন সাইজে শিখা তৈরি করেন গ্রামীণ মহিলারা শীটল শীতল পাটি হল একটি প্রাচীন শিল্পের নিদর্শন মুর্তা নামক এক ধরনের বেতি বা পাটি দিয়ে শীতল পাটি বোনা হয় তাঁত বয়ন শিল্প সূক্ষ্ম জমিনের ওপর দুটি তোলা বিচিত্র সব নকশা মণ্ডিত মসলিনের নাম হচ্ছে জামদানি যা অত্যন্ত সুন্দর কারুকার্যের দ্বারা তৈরি হয় যা বাংলাদেশের এক উন্নত উন্নত বস্ত্র বলা যেতে পারে নকশি পাখা তৈরি করতে সুপুরির পাতা ও খোল সুতা পুরোনো কাপড় বাঁশের বেতি নারিকেল পাতা চুলের ফিতে পাখির পালক ইত্যাদি অতি সাধারণ ও সহজলভ্য উপকরণের দরকার হয়